হ্যাঁ আমি সরকারের কাছে স্থানীয় প্রতিনিধির কথা বলতে পারি যেমন এমএলএ হ্যাঁ আমাদের এলাকায় যিনি এমএলএ রয়েছেন তিনি আমাদের খুবই ভালোভাবে পরিচালনা করে এবং খুবই ভালোভাবে দেখাশোনা করে আমাদের কোনো অসুবিধে হলে আমাদের সব রকম সাহায্য করে এবং আমাদের পাশে সবসময় থাকে কোনো দরকার পড়লে আমাদের স্ স্ তিনি সাহায্য করেন এবং এমপি এমপিও তিনিও খুবই ভালো তো আমাদের এখানে এলাকায় যারা রয়েছেন তারা খুবই আমাদেরকে সাহায্য করে যে গ্ যারা গরিব মানুষ রয়েছে তাদেরকে এ চাল ডাল তাদের সব যা প্রয়োজনীয় জিনিস সব কিছু বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে এবং খুবই ভালো ভাবে তারা যত্ন সেবা যত্ন করে দেখাশোনা করে কার কখন কী দরকার কার কী অসুবিধা হচ্ছে সব কিছুই তিনি লক্ষ্য রাখেন খুবই ভালো করে তো আমার মনে হয় যে এখানের এমএলএ খুবই ভালো তো আমাদের এখানে যে এ এলাকা রয়েছে তিনি খুবই ভালো